প্রযুক্তি এবং কম্পিউটার সম্পর্কে শেখানো কিছু কোর্স কী কী এবং স্কুলগুলো কি কম্পিউটার সম্পর্কে শেখায় হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যেসব গ্রামীণ স্কুলগুলো আছে সেখানে কম্পিউটার সম্পর্কে অত্যাধিক মানে মানে নূন্যতম যে জ্ঞানগুলো কম্পিউটার সম্পর্কে হওয়া উচিত সেইগুলো ক্লাস এইট থেকে দেওয়া হয় সাধারণ যেই জ্ঞানগুলো যেমন মাউসের কী কাজ কিবোর্ডের কী কাজ সিপিইউ এর কী কাজ এবং মনিটরে কী কাজ হয় ইত্যাদি এইসবগুলো ছোটো মানে ক্লাস এইট থেকে দেওয়া হয় এইট থেকে টুয়েলভ পর্যন্ত তারা কম্পিউটারের পার্টস ইত্যাদি কী কাজ ইত্যাদি সেসব বেসিক নলেজগুলো শিখে এবং এরপর টুয়েলভের পর যে কোনও একটি কোর্সে ভর্তি হতে পারে কম্পিউটার বা সেখানে যে উন্নত যেগুলো কোর্সগুলো হল যেমন এডিসিএ বিসিএ সিএসসি ইত্যাদি এই কোর্সগুলো হয় সেগুলো হয় এবং তারপর তারা সেইগুলো কোর্সগুলো করে কোনও চাকরি বা কাজের জন্য যোগাযোগ করতে পারে এইভাবে তারা কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিখতে পারে